ভারতের চা ও কফি বিশেষ করে দার্জিলিং ও আসামে চায়ের জন্যে খুবই বিখ্যাত চা বিভিন্ন পাহাড়ের গায়ে ঘাস কেটে কেটে ধাপ কেটে কেটে চাষ করা হয় তাতে নারীরা সেখানে কাজ করে প্রথমে পাতা তুলে সেই পাতা শুকিয়ে এ তায়ের প্যাকেট করা হয় আর কফি যে দানা সংগ্রহ করে সেগুলো কফি সে বিভিন্ন বাজা অনুষ্ঠানে কফি খেতে খুবই ভালো লাগে অনেকে সকালে ঘুম থেকে উঠে চা কফি না হলে তাদের কাজ শুরু হয় না চা কপি বিভিন্ন বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় আর বিভিন্ন আসা অনুষ্ঠানে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে জন্ম জন্মদিনে বিভিন্ন যেতে চা কফির ব্যবহার হয় চা বিভিন্ন নাহলে অনেকের দিনই শুরু হয় না চাও